আমি একটি কাজের মধ্যে যুক্ত থাকি তাই আমি যখন ছুটি পাই সম্ভবত শনিবার ও রবিবার তখন কোনো কোনো দিন আমি আমার বন্ধুদের নিয়ে সকাল থেকেই ঘুরতে বেরিয়ে পড়ি সকাল থেকেই যে কোনো মন্দির বা কোনো পার্কে বেরিয়ে পড়েই তখন বন্ধুদের সঙ্গে কোনো দোকানে গল্পগুজব করতে করতে সেখানে চা খেয়ে বেরিয়ে তারপরে কোনো ঘুরতে ঘুরতে কোনো একটি দোকানে দাঁড়িয়ে মুড়ি খেয়ে সেখানে তারপরে সেখানে গল্প করতে করতে আবার বাইক নিয়ে বেরিয়ে পড়ি দিয়ে কোনো মন্দিরে সেখানে ঠাকুরে প্রণাম করে সেখানে ছবি উঠা বন্ধুদের সঙ্গে বা সেখান থেকে বেরিয়ে কোনো একটি পার্কে গিয়ে পার্কে ছবি ওঠা ঘোরা এবং বন্ধুদের সঙ্গে আড্ডা গল্প করে সেখান থেকে বেরিয়ে আবার নিজের বাড়িতে এসে খাওয়াদাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আবার বিকালে আ বাড়ির পাশের বন্ধুদের বা গ্রামের বন্ধুদের সঙ্গে নিজের মাঠে খেলাধুলা বা ক্রিকেট খেলা আমি বেশ পছন্দ করতাম এবং এগুলি আমার খুব ভালোও লাগে এগুলি আমার ছোটোবেলা থেকেই ইচ্ছে এবং এই খেলাধুলা সেরে আমি আবার সন্ধ্যেবেলা নিজের কলেজের কিছু বন্ধুদের সঙ্গে একটি চায়ের দোকানে দেখা করি এবং সেখানে গল্পগুজব করি এবং একটু বাইরের দিকে ঘুরতেও বেরিয়ে যাই বেরিয়ে পড়ি সন্ধেবেলায় এবং এগুলি আমার খুব কর ভালোও লাগে এবং এরম যে কোন শনিবার বা রবিবার ছুটি পেলে আমি চলে আসি এসব বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে বা আড্ডা মারতে ও ঘোরাঘুরি করতে এগুলি আমার কাজের ফাঁকে ভালো লাগে